ভারতের শিক্ষা ব্যবস্থা খুবই ভালো ভারতের শিক্ষা ব্যবস্থা হতে গেলে যেমন বলতে গেলে ভারতের স্কুল উন্নয়নই বড়ো বড়ো স্কুল হয়েছে ও বাচ্চাদের পড়াশুনো নাচ গান খেলাধুলা বাচ্চাদের খাওয়া দাওয়া স্কুলে নতুন কল বসে নতুন নতুন স্কল হয়েছে স্কুলে বাচ্চাদের দোলনা খেলনা সব হয়েছে স্কুলে নতুন গাছ বসানো হয়েছে স্কুল রঙ করা হয়েছে টেবিল চেয়ারের ব্যবস্থা করা হয়েছে এদিক থেকে দেখতে গেলে শিক্ষার ব্যবস্থা এখন খুবই উন্নয়ন হয়েছে পড়াশুনো ভালো বেশি ভালো হয়েছে এখন স্কুলের মাস্টার বেশি হয়ে গেছে যে সব সময় বাচ্চাদের গাইড করে পড়াশুনো করায় যে যেটা বাচ্চাদেরক্ বাচ্চাদের পড়াশুনো এগিয়ে নিতে গেলে যেটা দরকার খুবই সেটাই বাচ্চাদের এখন শেখাচ্ছে যে এই দিক থেকে ভারতের ব্য শিক্ষা ব্যবস্থা এখন খুবই ভালো যেমন শিক্ষা ব্যবস্থার দিক থেকে দেখতে গেলে মাস্টারমশাইরাও টাইম টু টাইম বাচ্চাদের সময় করে পড়াচ্ছে শেখাচ্ছে বুঝিয়ে বলছে নাহলে সেটা আবার দ্বিতীয়বার বোঝাচ্ছে সেই দিক থেকে এখন প্রচুর ভালো শিক্ষা ব্যবস্থা